আমার শহর হলো প্রাণের চন্দ্রকোনা পশ্চিম মেদনীপুর যা আমার কাছে খুবই প্রিয় এবারে যদি আপনারা জানতে চান আমার কাছে আমার শহরের প্রিয় জিনিস কি তা হলো এখানে নানারকমের পছন্দসই খাবার পাওয়া যায় আমি খুব ভোজনরসিক মানুষ এবং আরও বড়ো জিনিস হলো এইখানে ঐতিহাসিক নানারকমের স্থান রয়েছে ঠাকুরের জিনিস যা আমাদের চন্দ্রকোনা এক কথায় বলা যায় রাজা চন্দ্রকেতুর জায়গা এখানে চন্দ্রকেতুর নাম অনুসারে চন্দ্রকোনা নামটা হয়েছে এই চন্দ্রকোনাতে নানারকমের বীরপুরুষের জন্ম হয়েছে পশ্চিম মেদনীপুরে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান হলো আমাদের এই আমার আপনার সকলের প্রাণের শহর যা আমার কাছে খুবই একটা আলাদা জায়গা যা আমি বলে প্রকাশ করতে পারবো না এখানে নানারকমের পীঠস্থান তৈরি হয়েছে বর্তমানে আমাদের এখানে রথ দুর্গাপূজো এবং নানক আশ্রম সব তৈরি হয়েছে এখানে বহু দূর দুরান্ত থেকে মানুষের যাতায়াত হয় সকলে এসে এখানে আনন্দ উপভোগ করেন কদিন আগে পর্যন্ত এখানে সাংবাদিকরা এসে আমাদের এই প্রাণের শহরকে ভাইরাল করে দিয়েছেন